খবর আমরা দেখি সন্ধেবেলা বসে বসে কী করব হয়তো খবর দেখলাম কিছুটা সময় আবার সিরিয়াল দেখি সিরিয়ালের চেয়ে খবর দেখাই ভালো খবর শুনলে দেশ বিদেশের খবরগুলো জানা যায় কোথায় কী হচ্ছে কুম্ভ মেলায় এই যেমন কত লোক গেল কত লোকের সুবিধা অসুবিধা হলো সেগুলো জানা যায় বা বাইরের খবরগুলো জানা যায় কোথায় কী হচ্ছে না হচ্ছে কোন রাজ্যে কী হচ্ছে না হচ্ছে সব খবরগুলো জানা যায় খবর দেখলে ভালো আমরা বাচ্চাদেরকে বলি নাতি নাতনিদের বলি যে খবর শুনবি খবর শোনাটা ভালো দেশ বিদেশের গল্পগুলো জানা যায় হুম আমরা দেখি প্রায় দিন সকলের বলি খবর শুনবি খবর শুনলে রাজনীতিরও গল্প শোনা যায় বা কোনটায় কোন দেশে যুদ্ধ হচ্ছে না হচ্ছে বা কোথায় কার ক্ষতি হলো কোন কোন রাজ্যে কত ঝড় জল এসব হয়তো সেগুলো মানে জানা যায় আর কি বাড়িতে বসে গল্প নাতি নাতনিদের কাছে গল্প করি যে এথায় ওই হয়েছে এথায় তাই হয়েছে এগুলো গল্প আমি নাতি নাতনিদের কাছে বলি ওই জন্যে খবরটা শোনা ভালো দেশ বিদেশের গল্পগুলো শোনা যায় মানে বলা যায় কী হলো না হলো সেগুলো শোনা যায় কি আর খবর দেখলে